আমার সবচেয়ে বড়ো মনোরম হাইক বলতে আমি আমি গত বছর পারশনাথ পাহাড়ে গিয়েছিলাম হিকিতে যেটি আমার জীবনের খুবই ভালো অভিজ্ঞতা পারশনাথ পাহাড় অবস্থিত হচ্ছে ছোটো নাগপুর অঞ্চলের পূর্ব প্রান্তে এবং গিরিডি জেলার মধ্যে এটি অবস্থান করে এটি ঝাড়খন্ডের মধ্যে এই পর্বতটি অবস্থান করে রয়েছে পারশনাথ পর্বত বিশেষত হচ্ছে এখানে জৈন মন্দির রয়েছে পর্বতের একদম উপরিভাগে এইটি একটি পর্বত যা বিশাল বন ও জঙ্গল ঘিরে অবস্থিত করে থাকে এই পর্বতটি অনেকে হাইক করে পর্বতের উপরে ওঠে তাছাড়া নানা ধরণের যানবাহনের মাধ্যমে এই পর্বতে চড়ে থাকে এইটি হচ্ছে ঝারখন্ড রাজ্যের সবথেকে বড়ো শৃঙ্গ এখানে প্রায় মানুষ গিয়ে থাকে এইখানে পর্বতের উপরে নানা ধরণের জৈন মন্দির রয়েছে যার ফলে এইখানে মানুষ পুজো ও পার্বনের জন্যও গিয়ে থাকে তাছাড়া কিছু কিছু মানুষ প্রকৃতিপ্রেমী হওয়ার কারণে এই পর্বতের উপরে গিয়ে থাকে আমি এবং আমার একটি বন্ধু গিয়েছিলাম গতবছর এই পর্বতের উপরে আমরা প্রায় হেঁটে হেঁটেই এই পর্বতে গিয়েছিলাম যেটি আমার জীবনের সবথেকে ভালো এবং সুন্দর অভিজ্ঞতা আমরা যখন হেঁটে হেঁটে পর্বতের উপরে উঠি তখন প্রায় বারোটা বাজে এবং পৌঁছতে পৌঁছতে আমাদের সময় হয়ে গিয়েছিলো দুপুর দুটো এবং এইখানে আমাদের একটা খুবই পরিবর্তন দেখতে পায় যখন আমরা পর্বত ওঠা শুরু করেছি তখন শান্ত পরিবেশ ছিলো কিন্তু যখন আমরা পর্বতের উপরে গিয়ে পৌঁছেছিলাম তখন আবহাওাটা খুবই দারুন হয়ে উঠে উপরে ঠাণ্ডা বাতাস এবং আমরা মেঘকেও ছুঁয়ে ফেলি মেঘ আমাদের উপর দিয়ে বয়ে চলে এবং কিছুক্ষণের মধ্যেই সেটি মেঘে পরিণত হয় এবং দারুন বৃষ্টিতে পরিণত হয় এইটি আমার জীবনে সবথেকে ভালো অভিজ্ঞতা কারণ এখানে আমরা শান্ত আবহাওয়ার সাথেও বৃষ্টিটিরও আবহাওয়া উপভোগ করতে পেরেছি এবং হ্যাঁ আমি বিশেষ সূর্যোদয়ও দেখেছি যেটি আমাদের জেলায় অবস্থিত পুরুলিয়ার মধ্যেই আমি সূর্যোদয় দেখেছি সূর্যোদয় দেখেছি আমি আমার ছাদের উপর থেকেও এবং সূর্যোদয় দেখেছি আমি এক পাহাড়ের উপর থেকেও আমাদের বিশেষ এক পাহাড় খয়রাবেড়া যেখান থেকে আমি সূর্যোদয় দেখেছি